হ্যাঁ বলুন আচ্ছা সেই আমরা তো কর্পোরেশন কর্মী আমাদের কাজটা সব জায়গাই থাকে এবারে এক জায়গায় মানে এরকম আপনাদের মতো অনেক জায়গাই কাজ করতে হচ্ছে তো সব দিকেই আমাদের নজর রেখে করতে হচ্ছে আপনারা চাইলে কোনো চিঠি লিখে পাঠান সবাই একসাথে মিলিত হয়ে তাহলে কাজটা তাড়াতাড়ি হবে হ্যাঁ হ্যাঁ রাস্তাটার কি ভীষণ অবস্থা খারাপ হ্যাঁ বুঝতে পারছি আমরা চেষ্টা করছি লাস্ট কাজ কবে হয়েছিল

আপনাদের ঐ দিকে নতুন রাস্তা হয় নি আপনাদের ঐ দিকে নতুন করে হয় নি রাস্তা কত বছর আগের ওটা ও ঠিক আছে আই স্কুল এলাকা তো সেহেতু দেখছি আমরা